আজকে পরিবর্তিত প্রযুক্তিগত উন্নতির সাথে প্রত্যেকটা মানুষকেই পরিবর্তিত হতে হবে কারণ যদি পরিবর্তন না হয় তাহলে অনেক বাধার সম্মুখীন হতে হবে যেমন উদাহরণ দিই ধরুন এখনকার দিনের সব থেকে আধুনিক পদ্ধতির সব থেকে উন্নত পদ্ধতি হলো মোবাইল ব্যবস্থা এই মোবাইল ব্যবস্থায় যদি আমরা শিখে উঠতে না পারি সেই ক্ষেত্রে যাতায়াত সেই ক্ষেত্রে মানুষের সাথে কথোপকথনে একটা বিরাট অসুবিধা যেমন বলি ধরুন আমি একটা অচেনা জায়গায় গেছি তো আমি যদি মোবাইল প্রযুক্তি শিখে উঠতে না পারি আমি যদি সেখানকার মানুষের সাথে আমার যদি পরিচয় না থাকে তো সেখানে আমি কীভাবে ঘুরবো কীভাবে আমি যে জায়গাটায় খুঁজছি সেখানে যাবো সেটা কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় এরপরে যদি আমার হাতে স্মার্টফোনটা থাকে এবং সেটার ওপর যদি আমার নলেজ কে তো আমি সেটা কিন্তু সহজেই গুগলে সার্চ করে দেখে নিয়ে আমি কিন্তু সেখানে সহজেই যেতে পারি কোনো অচেনা জায়গা কোনো অচেনা হোটেল কোনো অচেনা ধর্মীয়স্থান বা পর্যটন কেন্দ্র আমরা কিন্তু সহজে সেখানে খুঁজে নেওয়ার পর সেই রুট ধরে আমরা গিয়ে কিন্তু সেখানে পৌঁছাতে পারি এবং সেটার যদি আমার জানা না থাকে সেটার ওপর যদি আমার নলেজ না থাকে তাহলে সেটা কিন্তু আমি সহজে পারবো না বিশেষ করে অসুবিধা হয় যারা অনেকটা এই মুহুর্তে বয়স্ক মানুষ আছে ওনাদের কাছে এই জিনিসটা অতটা উন্নত নয় ওনাদের কিন্তু এই বিপদের বা এই বাধার সম্মুখীন বেশি হতে হয় এই যাতায়াত ব্যবস্তার পক্ষেও কিন্তু ওনাদের ওপর অনেকটা বাধার সিষ্টি হয় তো সেই দিক থেকে যদি আমরা শিখে নিতে পারি বিশেষ করে মোবাইল কম্পিউটার তো সেটা আমাদের নিজেদের পক্ষেই ভালো আমাদের সমাজের পক্ষে ভালো এবং প্রত্যেকের পক্ষেই ভালো এবং সুবিধাজনক